আমার কাছে একটি মোবাইল রয়েছে এর বিভিন্ন ইতিবাচক দিকগুলো রয়েছে যেমন মোবাইলের সাহায্যে আমরা কোন দূরের ব্যক্তির সাথে কথা বলতে পারি তাকে দেখতে পারি ফোনের মাধ্যমে এবং তাকে টাকাও পাঠাতে পারি তাই এটি খুবই ভালো জিনিস